ঝাড়গ্রাম জেলায় বিভিন্ন রকম রাজারা এখানে এসে তাদের যুদ্ধ টুদ্ধ করত এখানকার যে অঞ্চলে যে মানুষরা থাকত যেমন সাঁওতালরা থাকত মোল্লাসরা থাকত ভূমিজ লোহিত এরা থাকত তো তা এরা ছিল উপজাতি এবং এদের দ্বারাই এই ঝাড়গ্রাম জেলাটা ছিল তারা এখানে থাকত এবং এখানে জঙ্গল ছিল ব খুব অনেক জঙ্গলে ভর্তি ছিল এই ঝাড়গ্রাম জেলা এবং এখানে মুঘল সম্রাট আকবর এখানে এসে যুদ্ধ করে এবং এটা জয় করার চেষ্টা করে এবং ঝাড়গ্রাম এটি বহু এখানকার ইতিহাস আছে যেমন এখানে বিভিন্ন রকম রাজারা এসে তারা যুদ্ধ করে তারা জিতে তারা এখানে রাজত্বও করে গিয়েছে তাছাড়া এখানে অনেক ধরনের রাজবাড়ি আছে যেখানে রাজার এসে থাকত তো সেই রাজবাড়িতেও মানুষ যায় এবং সেখানকার অনেক গল্প শোনা যায় যে সেখানে আগে রাজারা থাকত তারা প্রজাদের উপর অত্যাচার করত এরকম বিভিন্ন রকম গল্প শোনা যায়